নদীতে মাছ ধরার জন্য ছোটো নৌকা থাকে আর সমুদ্রে বড়ো নৌকা থাকে এবং হচ্ছে না অনেক বড় সমুদ্রে যেতে হলে এলে ট্রলারে করে যেতে হয় এবং সেখানে আধুনিক যন্ত্রপাতি আধুনিক জাল থাকে এবং তিন চার দিন ধরার জন্য এবং সেখানে যদি মানে ঝড় বৃষ্টির কারণে সেটা লাইটিং থাকে অনেক কিছু আর কি থাকে